পশ্চিমবঙ্গের লোকেরা এখানে যে সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করে হ্যাঁ এখানে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষেরা কিন্তু সব কিছু সাংস্কৃতিক সব ধরনের সাংস্কৃতিক যেমন লোক সঙ্গীত কবি গান আর বাউল গান বা এরকম কিন্তু সব কিছুই কিন্তু উদযাপন করে থাকে কবি গান শুনতে তো সবারির খুবই ভালো লাগে বা লোক সঙ্গীত এটা যে কোনও সঙ্গীত হলেই হচ্ছে তারপর লোক সঙ্গীতটা তো আরও বেশি সকলেরই মন আকর্ষণ করে এখানে জগদ্ধাত্রী পুজো খুবই খুবই মানে খুব ভালোভাবেই হয় বা এখানে জগদ্ধাত্রী পুজোতে চারদিন ধরে পাঁচ দিন ধরে অনুষ্ঠান হয় ভালো ভালো সঙ্গীতানুষ্ঠান বা নৃত্যানুষ্ঠান সব কিছু অনুষ্ঠান কিন্তু এখানে হয়ে থাকে আর এখানে পশ্চিমবঙ্গের লোকেরা তো সংস্কৃতিকে মানে ঐতিহ্য খুবই মেনে চলে বা সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু মানে সব প্রত্যেক বছরই কিন্তু উদযাপন একটা করে থাকে